আমার এলাকায় অনেক ধরনের খেলাধুলা হয় যেমন হয় ফুটবল ক্রিকেট কিন্তু সেগুলো অন্যান্য রাজ্যের থেকে আলাদা মোটেই নয় কিন্তু স্থানীয় খেলা তবে অন্যান্য রাজ্যে যেমন খেলা হয় খেলাধূলায় যেরকম ফুটবলের যেরকম নিয়ম সেই নিয়মগুলো আমাদের এখানে খেলাধূলাতেও সেরকমই নিয়ম যেমন ফুটবলে গোলকিপার থাকে ও দশজন প্লেয়ার থাকে দশজন খেলোয়াড় থাকার ফলে যে খুব ফাউল করলে সেটা হলুদ কার্ড রেড কার্ড সেরকমই অন্যান্য রাজ্যেও এরকমই নিয়ম এবং আউট হয়ে গেলে চেকের বাইরে চলে গেলে সেটি আউট হয় এবং খেলার সমাপ্তির শেষে যদি সমান সমান গোল হয় সেই গোল সংখ্যাটা সমান সমান হওয়ার ফলে টাইব্রেকারের মাধ্যমে খেলাটি সমাপ্ত করে দেওয়া হয়